আমি কিন্তু ফেসবুক টুইটার আর ইন্সটাগ্রামের মতো সমাজ মাধ্যম প্লাটফর্ম ব্যবহার করেছি এখানে আমি পছন্দ করি সবচেয়ে বেশি যে ছবি দেখা এটা খুব ভালো লাগে ধরুন পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় না অনেক দিন কারণ জেলার এক প্রান্তে আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় হয়তো অনেকের বিয়ে হয়েছে কিন্তু এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়া সম্ভব বা দেখাশোনা হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফেসবুকের মাধ্যমে বা ইন্সটাগ্রামের মাধ্যমে কিন্তু এই যোগাযোগ ব্যবস্তাটা ভালোভাবে চালিয়ে যেতে পারি ম্যাসেজের বা ম্যাসেজ করে কথাবার্তা বলতে পারি বা দরকার হলে যদি প্রয়োজন মনে করি কারো ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বলি এগুলো খুব ভালো লাগে নাহলে এইটা না হলে আমরা কিন্তু একে অপরের সাথে দেখা করার সুযোগ পেতাম না কেউ কারও সাথে কথা বলারও সুযোগ পেতাম না আমি তবে সাধারণত ঠাকুরের ছবি পোস্ট করতে খুব ভালোবাসি তারপর এক একটা লেখাও আমি পোস্ট করি কখনো কখনো নিজের ছবি বা ফামিলিগত ছবিও পোস্ট করি এগুলো খুব ভালো লাআগে বিশেষ করে কবিতা পোস্ট করতে আমার খুব ভালো লাগে আমি এর জন্য সময় প্রতিদিন মোটামোটি আধা ঘন্টা ব্যয় করি সকালবেলা একটু দেখি ঘুম থেকে উঠে একটু দেখে নিয়ে সে রেখে দিই সঙ্গে সঙ্গে আর দেখি না কিন্তু অবসর টাইম দুপুরবেলা রাত্রিবেলা আমি এটা মোট আধা ঘন্টা সময় দিই এর জন্য ওটা দেখি কারণ আমি আমার আত্মীয় সঞ্জন সঞ্জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে দেখি আমার খুব ভালো লাগে দূর দূরান্তে আমার ভাই বোনেরা দিদিরা থাকে তাদেরকে হয়তো আমার বছরে একবার দেখা হয় কিন্তু এই ফেসবুকের মাধ্যমে ইন্সটাগ্রামের মাধ্যমে হয়তো দু তিনবার করেও দেখা হয়ে যায় দিনে যখন হয়তো খুলতে সময় পাই না তখন কিছু করার নাই কারণ খোলার সময় থাকে না তখন আর দেখারও সময় থাকে না এটাকে কিন্তু আমি খুব ভালো পছন্দ করি এই ফেসবুকের মাধ্যমে আন ইন্সটাগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের সমাজের অনেক কিছু আমরা ছবি দেখতে পাই ভালো দিকটাও দেখতে পাই খারাপ দিকটাও দেখতে পাই বিশেষ করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বোন বন্ধু বান্ধব এদেরকে আমরা খুব ভালোভাবে দেখতে পাই কে কেমনভাবে সেজেছে কে কোনভাবে ছবি পোস্ট করছে আকে বাঁকে বিভিন্ন ধরনের মানুষ তো ছবি পোস্ট করে তখন খারাপ লাগলে তাদেরকে বলি যে এটা ভালো লাগছে না এটা ভালো করে দাও এইভাবে আমি পছন্দ করি এগুলো এই ফেসবুক আর টুইটার আর ইন্সটাগ্রাম যদি না থাকতো তাহলে কিন্তু সমাজে প্ল্যাটফর্মে এতো মানুষের সাথে এতো মানুষের যোগাযোগ ব্যবস্থা রাখা অসম্ভব হয়ে যেতো এই দুটো এসে কিন্তু মানুষের ভালোর দিকও যেমন আছে খুব ভালো লাগছে